হ্যাঁ কে বলছেন আচ্ছা বলুন বলুন হ্যাঁ আমার একটা ভেড়ার খামার আছে বলুন কী জানতে চান হ্যাঁ সেটাতো আমার খামার যখন আছে আমাকে বিক্রি করতেই হয় আপনি বলুন কী দরকার কী দরকার আপনার দেখুন ব্যাপার হচ্ছে সাপ্লাই দেওয়ার বলতে আমার তো এইখানে সাপ্লাইয়ের ব্যাপারটা নেই আমি গোটা ভেড়া এইখান থেকে বিক্রি করব আমার আমাদের ভেড়ার চাষ হয় এইখান থেকে আমি বিক্রি করার উপযুক্ত হলে আমি বিক্রি করে দিই দেখুন ব্যাপার হচ্ছে এখন ব্যাপার হচ্ছে দেখুন এইখানে বিভিন্ন সাইজের ওপরে বিভিন্ন দাম হয় আপনি যত ছোটো নেবেন তত দাম কম যত বড় নেবেন তুলনামূলক দাম একটু বেশি পড়ে তো আপনি দু কুইন্টাল চার টার হবে চার থেকে দু কুইন্টাল হবে চলবে আপনার চার থেকে দু কুইন্টাল হলে আপনি চার থেকে দু কুইন্টাল হলে আপনি ধরুন পার পিস আপনার আসবে আড়াই হাজার টাকা করে আড়াই থেকে তিন হাজার হ্যাঁ আড়াই থেকে তিন হাজারের মধ্যে আসবে এবারে যেরকম ফিগার তার ওপরে নির্ভর করবে আমার অ্যাড্রেসে আপনি চলে আসুন আমার খামারে আমার অফিসে আমি সকাল দশটা থেকে একটা অবধি থাকি আবার বিকেলে চারটে থেকে ছয়টা পর্যন্ত থাকি আপনি চলে আসুন আপনার কোন অসুবিধা হবে না আমার খামার থেকে আপনি সমস্ত রকম সার্ভিস পাবেন আপনি নির্দিষ্ট টাইমিং বলুন

হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে আমাকে কল করে আসুন আমি আপনার সঙ্গে সমস্ত রকম হেল্প আপনি আমার পাবেন আমার খামার থেকে হ্যাঁ সমস্ত রকম হেল্প আমি করি এবং মাংস যে পারপাসে যে যেটা লাগে সেটাও সরবারহ করি এবং অনেকে পোষার জন্যেও কিছু নিয়ে যায় সেগুলো এখান থেকে আমার সরবারাহ করা হয় এবং খাবারও কিছু এখান থেকে আমি দিই আপনার যে পারপাসে যা কিছু লাগবে সবটাই কিন্তু আপনি আমার কাছ থেকে পাবেন আর দেখুন ব্যাপারটা হচ্ছে লিকুইড মানি যেহেতু একটা ফ্যাক্টার যদি আপনার কোনো গ্যারেন্টার বা এখানে কোনো পরিচিতি কেউ পরিচিত কেউ থেকে থাকে তার মাধ্যমে আমি দিয়ে দিতে পারি হ্যাঁ আদারবাইস তো হ্যাঁ আপনার কোনো পরিচিত আপনি ডায়রেক্ট চন্দ্রকোনা টাউনের ওপর থেকে ঢুকে যাবেন মেদিনীপুর হ্যাঁ মেদিনীপুর থেকে যে ঝাড়গ্রাম যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তার ধারেই কিছুটা এগিয়ে গেলে ডানদিকে আমাকে ফোন করবেন আমার লোক থাকবে আপনি খামারটা দেখতে পাবেন তো আপনি থাকবেন না ঠিক আছে ঠিক আছে নমস্কার আপনি আসুন এলে কথা হবে ওকে ওকে গুড নাইট বাই